আমার প্রিয় বাংলা শব্দ বা বাক্যাংশ হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটার কারণ হচ্ছে এই বাক্যাংশটি লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি বিশ্বকবি নামে পরিচিত এবং বাঙালির আবেগ বাঙালির ভালোবাসা তার সঙ্গে জড়িয়ে রয়েছে এই বাংলা যত দিন আছে বাংলা ভাষা যত দিন আছে বাংলাদেশ নামক একটা দেশ যত দিন আছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মানুষের মাঝে তত দিনই বেঁচে থাকবেন বাংলা ভাষা ভাষী হিসাবে আমি নিজেকে খুব গর্ববোধ করি কারণ বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে সুইটেস্ট অথবা সবচেয়ে মিষ্টি একটি ভাষা হিসেবে পরিচিত যে এবং আমি সেই ভাষার অংশ এবং আমার মাতৃ ভাষা যে বাংলা এটাতে আমি খুবই গর্ববোধ করি এবং এটা আমার মতো আরও পাঁচটা বাঙালির খুবই একটা গর্বের বিষয় যে তারা এই বাংলা ভাষাটা নিজের মাতৃভাষা হিসেবে পেয়েছে এবং এই মাতৃভাষা নিয়ে তারা পড়াশুনো করছে এগিয়ে যাচ্ছে জীবনে অগ্রগতি করছে এবং সারা বিশ্বের কাছে এই বাংলা ভাষা এবং বাঙালি সমাজ কালচার সংস্কৃতি এটাও একটা গ্রহণযোগ্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে এবং আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সবসময় পূজ্য